আমি এখন পর্যন্ত কোনও তীর্থস্থানে গেলে কিংবা কোনও আশ্রম মঠে গেলে আমার গুরুর কাছে গেলে সেখানে আমি নগদ অর্থ প্রদান করে থাকি ইন্টারনেটে আমি প্রদান করি কোথাও যখনও কোনও গহনা কিনি কিংবা টিভি ফ্রিজ কি কোনও বেশি পয়সার যখন কোথাও কোনও জিনিস কিনে থাকি তখন আমি ইন্টারনেটের মাধ্যমে ফোনপে করে আমি পেমেন্ট করি সেখানে আমাকে ক্যাশ নিয়ে যেতে হয় না এর ফলে আমার কোনও চুরির ভয় থাকে না ক্যাশ ব্যাগে করে নিয়ে গেলে সেখানে অনেকটাই চুরির ভয় থেকে থাকে আমার চুরির ভয় থাকে না এছাড়া ফোনপেতে আমি কোনও জিনিস যখন ইন্টারনেট থেকে যখন কিনে নিই তখন আমি ফোনপেতে সেইটা পেমেন্ট করে দিতে পারি এইটাই আমার একটা বিরাট অভিজ্ঞতা